দক্ষিণ চব্বিশ পরগনার জলবায়ু দক্ষিণ চব্বিশ পরগনার জলবায়ু খুবই ভালো কিন্তু গ্রীষ্মকালে গ্রীষ্মকালে দক্ষিণ চব্বিশ পরগনার জলের খুবই সমস্যা কারণ দক্ষিণ চব্বিশ পরগনায় গ্রীষ্মকালে জল পুকুরঘাট পুকুরে জল থাকে না ও কলেও খাওয়ার যে টিউব কল থাকে টিউব কলেও জল ওঠে না তার কারণে মানুষ সাধারণ মানুষের খাওয়ার জল খাওয়ার সমস্যা হয় ও বাইরে থেকে জল কিনেও খেতে হয় এমনকি পুকুরে স্নান করার জন্য মানুষের প্রচুরই অসুবিধা হয় কারণ পুকুরে জল থাকে না পুকুরে জল থাকে না সাধারণ মানুষের প্রচুর সমস্যা হয় যে জল না থাকার কারণে মানুষের অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয় যেমন পুকুরে স্নান করতে পারে না মানুষের জামা কাপড় কাচাকুচি মানুষের আর সব যে সব কাজ বা পুকুরের মাছ মাছগুলিও গরমের সময় জলের অভাবে বাড়তে পারে না বা জলের অভাবে মাছগুলি তখন জল না থাকার কারণে মাছগুলো মরে যায় এরকমই অনেক কিন্তু ঠান্ডা কি শরৎকালে শরৎকালে পুকুর ভর্তি জল থাকে প্লাস কলেও জল ওঠে জলের সমস্যাটা থাকে না কারণ জল শরৎকালে পুরো ভর্তি জল কলেও জল থাকে জল কিনে খেতে হয় না বা পুকুরে জলের সমস্যাটাও হয় না এইদিকে ধরতে গেলে পুকুরের মাছটাও ঠিকঠাক বেঁচে থাকে মাছও মানে হয় সাধারণ মানুষের কোনো অসুবিধাই বলতে গেলে নেই কিন্তু শরৎকালটা জলের কোনো অসুবিধা থাকে না দক্ষিণ চব্বিশ পরগনায়